অবশ্যই আমার লেখা অন্য অন্য লেখকদের থেকে আলাদা কারণ আমি তো তাদের মতো ছন্দ তাল ব্যাকরণ এইসব মেনে আমার লেখা লিখি না কারণ আমি সারাদিন কী করছি না করছি সব কিছুই দিনলিপি হিসাবে রাত্রিবেলায় লিখে রেখি একটি ডায়েরিতে এই লেখাগুলোর মধ্যে না থাকে সেরকম ব্যাকরণ না থাকে কোনো ছন্দ খালি আমার জীবনীটা উঠে আসে ডায়েরির মধ্যে আমারও মনে হয় যে ভবিষ্যতে যদি আমার এই ডায়েরিটা কোনোদিনও পুঁথিতে পরিণত হয় তাহলে আমার ভবিষ্যৎ প্রজন্মও আমার জীবন সম্বন্ধে জানতে পারবে যে আমার জীবনটা কেমন গেল এটাও তারা পড়লে জানতে পারবে এবং ভবিষ্যতে এটা নিয়ে তারা কোনো কিছু করতেও পারবে এই জন্যই আমি আমার দিনলিপি প্রতিদিন ডায়েরিতে লিখে রাখি